পশুপণ্য পক্রিকরণের কিছু সাধারণ পদ্ধতি রয়েছে যেমন কিছু কিছু পশুকে বাজার থেকে খুব কম দামে কিনে নিয়ে আসা হয় এবং সেই পশুকে কিছু দিন ধরে বড় করার পর ওই পশুকে আবার বাজারে কড়া দামে বিক্রি করা হয় এবং সেই পশু আবার কেউ না কেউ বাজার থেকে কিনে নিয়ে গিয়ে তারা তাদের মানসিক অর্থাৎ মানসিক বা জবাই বা কসাই ইত্যাদি করে তারা সেই পশুকে কেটে বিক্রি করা হয় এইভাবে পশু প্রক্রিয়াকরণ চলতে থাকে